পশুপালন করে দেখেছি যেমন হাঁস মুরগি গোরু ছাগল কুকুর ভেড়া এ সব চাষ করে দেখেছি চাষ করে খুবই ভালো এ সবের চাষ করার পর চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি যে পশু পাখি পালন করার সময় ওদেরকে কম দামে বিক্রি করেছি সেগুলি আবার বিক্রি করার পর কত কষ্ট করে চাষ করার পর ওগুলি বিক্রি করে খুব কষ্ট হয় কিছু দিনের জন্য দূরে থাকলে মনে হয় যে আমার পশু এতগুলো জিনিস চাষ করলাম সেগুলি কে দেখবে বাড়িতে ভালোভাবে কেউ দেখাশোনা করবে না করবে না ঠিকঠাক খাবার দাবার দেবে না দেবে না সে সব চিন্তা হয় মনে হয় দূর আমার গোরুটাকে কেউ খাওয়াচ্ছে না খাওয়ায়নি ছাগলগুলোকে কেউ খাইয়ে দিচ্ছে না দেয়নি এ সব মনে হবে এই জন্যে খুব কষ্ট লাগে ওদেরকে দেখাশোনা করব যে তার জন্যে কোথাও যেতেও পারছি না প্রাণী সংক্রান্তর মুখোমুখি হলে একটা কুকুরকে হঠাৎ পুষলাম একটা কুকুর হঠাৎই দেখছি মারা গেলো তার জন্য়ে খুব কষ্ট হচ্ছে যে কুকুরটাকে এত আমি ভালোবাসতাম নিজের বাড়ির লোকের মতনই ভালোবাসতাম হঠাৎই সে মারা গেলো তার জন্যে খুবই খারাপ লাগত এতই খারাপ লাগত যে বাড়ি থেকে বেরোলেই মনে হচ্ছে যে সে আমার সঙ্গে সঙ্গেই আছে এতটাই খারাপ মনে হচ্ছে যে সে মনে হচ্ছে যে মারা গিয়েছে আমার মনেই হয়নি যে সে আমাকে ছেড়ে চলে গিয়েছে তার জন্যে বিরাটই কষ্ট রে এত সব ঘটনার সম্মুখীন হয়ে উঠে উঠতে পেরেছি তার জন্যে খুব খারাপ লাগে মনে হয় না যে যে আমি তাকে ভুলতে পারছি তার জন্যে এতটাই শোক পালন করছি কিছু খেতেও পারছি না কিছুই নয় এ সব চাষ করলে কেউ মারা গেলে এতটা যে কষ্ট হয় কখনোই ভাবিনি